আমার ব্যবসায়ে পশুদের যত্ন আমিও করি ও আমার লেবাররাও করে আমার বাড়িতে অনেক রকমের পশু আছে যেমন গরু ছাগল মহিষ এবং একটি পোষ্য আছে আমার পক্ষে একা ওদের দেখাশোনা করা সম্ভব নয় তাই আমি বাড়িতে কয়েকজন লেবার রাখি তারা আমাকে সাহায্য করে সব সময় পশুদের যত্ন নিতে হয় পশুদের স্নান করাতে হয় ভালো জলে এবং পশুদের খাওয়াতে হয় বিশুদ্ধ পানীয় জল এবং খাবারের জায়গা সব সময় পরিষ্কার করে তারপর খাবার খাওয়াতে হয় এগুলোতে তো পরিশ্রম হয় একার পক্ষে এই পশুদের সা মানে সামলানো সম্ভব হয়ে ওঠে না তাই আমি কয়েকজন কর্মচারী রাখি পশু ব্যবসায় যেমন লাভজনকও হয় যেমন গরু দুধ দিলে দুধ বিক্রি হয় ছাগল অনেক ছাগল বড়ো হয়ে বিক্রিও হয় দামে কিন্তু মহিষও দুধ দেয় কিন্তু যেমন রোজগার আছে তেমন তাদের পিছনেও প্রচুর খরচাও করতে হয় সব সময় তাদের লক্ষ রাখতে হয় তাদের খাবারের জায়গাটি পরিষ্কারও করে রাখতে হয়